হ্যাঁ বলছি বলুন হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির জিনিস আছে আপনি কিরকম দামের নেবেন কিরকম কোয়ালিটির জিনিস নেবেন বলুন হ্যাঁ কী বলে বিভিন্ন কোম্পানির আছে তো হলে আসবে বলুন হ্যাঁ বিভিন্ন ওরকমই দাম আছে আপনি কিরকমের দাম নেবেন হ্যাঁ সবই আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব পাওয়া যায় আপনি সোয়েটার বলুন টুপি বলুন চাদর যেকোনো জিনিস কোম্পানির জিনিস আছে হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ

দাম আপনি কিরকমের জিনিস নেবেন বিভিন্ন রকমের দাম আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম রাস্তার সাইডেই হ্যাঁ কাউকে